আমার আমার স্থানীয় ভাষা বলতে আমি বাংলা ভাষায় অনেক কিছুই দেখি যেমন ধরো সিনেমা দেখি বাংলাতে স্টার জলসায় সিনেমাগুলো হয় সে সিনেমাগুলো দেখি জি বাংলাতে যে সিরিয়াল সিরিয়ালগুলো হয় সেগুলো দেখি আবার স্টার জলসা যে সিরিয়াল হয় সেগুলো দেখি এবং সোনি আট বলে চ্যানেল আছে সেই সোনি আটে সি আই ডি হয় সি আই ডিরগুলো দেখি জি বাংলাতে যেমন দাদাগিরি হয় সেটা আমার খুব ভালো লাগে দেখতে এবং সেটা আমি দেখি তার পরে দিদি নাম্বার ওয়ান হয় সেটা দেখি সেটা আমার খুব ভালো লাগে জি বাংলাতে ডান্স বাংলা ডান্স হয় এইগুলোও দেখি তাছাড়াও বাংলা বাদ দিয়ে হিন্দিতেও অনেক আমি হিন্দি সিনেমাও দেখি যেমন স্টার গোল্ডে ভালো সিনেমা দেয় তার পরে এম এক্স ম্যাক্সে ম্যাক্সে সিনেমা হয় সেই সিনেমাগুলোও দেখি আর ইউ টি ভি অ্যাকশান বলে একটা চ্যানেল আছে যেখানে সবসময়ের জন্য হলিউড মানে বিদেশী বইগুলো হয় সেই বইগুলো আমার দেখতে খুব ভালো লাগে তাছাড়া খেলার চ্যানেল হয় যেগুলো খেলা দেখি খেলাতেও খুব ভালো লাগে আমার খেলা দেখতে যেমন কিছু দিন আগে বিশ্বকাপ হলো ক্রিকেট বিশ্বকাপ সেটাও দেখলাম খেলার চ্যানেলে এবং বক্সিং দেখতেও আমার খুব ভালো লাগে বক্সিংও দেখি টি ভিতে হিন্দিতে আমার বিনোদনে বলতে সব কিছুই আমার ভালো লাগে দেখতে এবং সেগুলো আমি দেখি ইয়ে টি ভির মাধ্যমে